হ্যালো আপনি কে বলছেন এখন তো নেই পরে পাওয়া যাবে ওই দু পাঁচ দিন হ্যাঁ আপনি হ্যাঁ আপনি আগাম টাকা দিয়ে যান আমি দু পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবো বাড়ির লোক কেমন আছে আপনি হ্যাঁ আপনি ভালো আছেন আপনার সে ছেলের চাকরিটা হয়েছে ও আমার মেয়ে এই উচ্চ মাধ্যমিক দেবে ভালো ওই কাজ বাজ করেন হ্যাঁ বৃষ্টি কেমন হলো ও হ্যাঁ হ্যাঁ আপনি আগাম টাকাটা দিয়ে যান আমি আজ বইটা দিয়ে দেবো একটা কাস্টমার এসেছে রাখছি